হ্যাঁ আমি মাঝবয়সী গোষ্ঠীর একজন অংশ যারা বয়স্ক এবং তরুণীর মাঝামাঝিতেই পড়ি বা তার চেয়ে একটু কমও হতে পারে এবং তার মধ্যে সবকিছু বজায় রাখার চেষ্টাও করি আমি বয়স্ক মানুষকেও বোঝাবার চেষ্টা করি এবং তরুণীকেও বোঝাবার চেষ্টা করি এবং তাদের মধ্যে যাতে তাল মিল বজায় থাকুক সেই চেষ্টাটাও অবশ্যই করে থাকি কেন সম্পূর্ণ জগতে দুটো জগতই আলাদা উভয় প্রজন্মই আলাদা দুটি আলাদা আলাদা প্রজন্ম এবং তাদের মধ্যে বিভিন্ন পার্থক্য আমি দেখতে পাই যেমন সবার আগে বলবো পোশাক আশাক নিয়ে কারণ আগেকার মানুষরা বা বয়স্ক মানুষরা চান কি বলবো মানে ভালো সুন্দর ভদ্র সভ্য নম্র বা ঢাকাঢুকি দেওয়া পোশাক পড়তে আর এখনকার বা মানুষরা বা তরুণীরা বা কম বয়স্ক তরুণ তরুণীরা এরা চান যে নিজেদের একটু এখনকার আধুনিক হিসাবে পোশাক আশাক পড়তে আধুনিকত্ব বজায় রেখে পোশাক আশাক পড়তে তারা তাতে খুশি থাকে এবং যে কারণে দুটি প্রজন্মের মধ্যে কখনই মিল হওয়া সম্ভব নয় কারণ সে এই পার্থক্যটা খুবই অসুবিধার সৃষ্টি করে দুটো প্রজন্মের মধ্যে দুটো চিন্তাধারার মধ্যে দুটো চিন্তাধারা সম্পূর্ণ আলাদা বয়স্কদের চিন্তাধারা একরকম তরুণীদের চিন্তাধারা একরকম এবং তারা চায় আধুনিকতা মেনে চলতে এবং বয়স্করা চায় যে সুন্দর নম্র ভদ্র সভ্য থাকতে যার জন্য এইটা নিয়ে খুবই সমস্যার সৃষ্টি হয় কেউ কাউকে বুঝতে পারে না বা বুঝতে চেষ্টা করে না তাদেরও কিছু ইচ্ছা অনিচ্ছা থাকে বয়স্কদের আবার তরুণীদেরও কিছু ইচ্ছা অনিচ্ছা থাকে তবে দুজনে যদি আমি সবসময় দুজনের মধ্যে তালমিল রাখার চেষ্টা করি যাতে মিলিয়ে মিশিয়ে অন্তত কম বেশি করেও দুজন দুজনকে বুঝিয়ে সেটা করা যেতে পারে তারপর হচ্ছে যেমন খাওয়া দাওয়া আগেকার মানুষরা সুস্বাস্থ্যকর খাবার বা তেল ঝাল মশলা খাওয়ার এই সব ঘরোয়া খাওয়ার পছন্দ করে কিন্তু আজকালকার দিনের তরুণীরা বাইরের খাওয়ার বেশি পছন্দ করে রাস্তা ঘাটে যেসব পাওয়া যায় খাবার সেই সব পছন্দ ঘরের খাওয়ার কম খায় দোকানের খাওয়ার বেশি কিনে খায় আবার তারপরে এটাও বলতে পারেন যে তাতে শরীর শারীরিক অসুস্থতার সৃষ্টি হতে পারে সেটা তারা বুঝতে চায় না এবং বয়স্ক মানুষরা চান ঘরোয়া খাবার খেয়ে সবসময় তারা যেন ভালো থাকে সেই চেষ্টা করেন কিন্তু সেটা দুজনের মধ্যে কখনও সম্ভব হয়ে ওঠে না কখনই তাল মিল বসে না এবার সেটা বলতে পারেন যে এখনকার তরুণীরা আবার চায় একদম সম্পূর্ণ তেল ঝাল মশলা খাওয়ার মেনটেন করে চলতে ডায়েট মেনটেন করে চলতে যাতে তারা শারীরিক গঠন রোগা পাতলা একদম সুন্দর ছিমছিমে চেহারা হয় কিন্তু আগেকার মানুষরা বা বয়স্করা চান ভালো খাওয়ার খেয়ে সুস্বাস্থ্য বজায় রাখতে এবং তাদের স্বাস্থ্য যেন সুন্দর হয় এইটা হচ্ছে সবচেয়ে বড়ো পার্থক্য যেটা দুটো বয়সী মানে প্রজন্মের মধ্যে আলাদা হয়ে পড়ে এবং যেটা কিছু করার থাকে না এরা তরুণীরা চায় একদম রোগা পাতলা হয়ে থাকতে ডায়েট মেনটেন করে একদম সুন্দর ফিগারের শরীর করতে এবং তো বয়স্করা চান যে ভালো মন্দ খাবার খাইয়ে একটু শরীর স্বাস্থ্য বানিয়ে বাচ্ছাদেরকে রাখতে যার জন্য এই পার্থক্যটাও খুব নির্ভর করে আরও বিভিন্ন ধরনের পার্থক্য আছে আপাতত এই দুটোই আমি জানালাম এবং হ্যাঁ তবে আমি সবসময় চেষ্টা করি দুটো দুটো প্রজন্মের মধ্যে পার্থক্যটা বজায় না থাকুক যাতে দুজন দুজনের সুবিধা অসুবিধাটা মেনে চলতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার মাঝামাঝি থেকে আমি সেটা করবারই চেষ্টা করে থাকি